হ্যাঁ আমি গেম অনেক গেম চ্যালেঞ্জ করেছি ও গেম চ্যালেঞ্জ থেকে অভিজ্ঞতাও আমি পেয়েছি সেগুলি হলো স্পাই সি এক্স বনাম সোরেস্ট ফুট চ্যানেল চ্যালেঞ্জ ফ্রি ফায়ার অ্যাণ্ড জেট চ্যালেঞ্জ রেট্রো গেম চ্যালেঞ্জ